পোলট্রি পণ্য খুব ভালো এক মাস বা দু মাসের কলে বড় করতে হবে বড় করেই পোলট্রি কেটে বিক্রি করতে হবে কি করলে খুব পয়সা ইনকাম হবে পোলট্রি যত বড়ো হবে তত বেশি এই ওয়েট হবে বিক্রি করতে করা যাবে ভালো টাকা হবে বেশি আর আদার রাত্রিবেলা খুব মাংস কষাই মাংস ভাজা এসব করলে আরও বেশি ইনকাম পোলট্রি আরও বেশি লোকে খাবে মা মাংসের পকোড়া করা হবে তোমার কষে করা যাবে করে বিক্রি করলে আরও পয়সা দোকানেও রাখতে হবে পোলট্রি ওইদিকে রাত্রিবেলা ওই দোকানেও রাখতে হবে সব রকম করতে হবে করলে খুব পয়সা ইনকাম করা যাবে মাংসের পকোড়া তোমার মাংসের চপ মাংস কসাই জবাই করা মাংস কষায় কাটা পোলট্রি গোটা পোলট্রি এইসব বিক্রি করলে বিশাল টাকা